ড্রাইভার দাদা বলছেন আগামীকাল কলকাতা এয়ারপোর্ট যাওয়ার জন্য আমি আপনার যে ক্যাবটি বুক করেছিলাম তো কালকে আপনি সঠিক সময়ে পৌঁছবেন তো তার কারণ আমার একটা কিন্তু ভাইটাল মিটিং আছে সেখানে তো সেই জন্য একটা জরুরি মিটিংয়ের জন্যই আমাকে সঠিক টাইমে যেয়ে ফ্লাইটটা আমাকে ধরতে হবে না হলে খুব সমস্যায় পরে যাবো আপনি সঠিক টাইমে পৌঁছে যাবেন তো কেন না না সঠিক টাইমে আমি পৌঁছতে পারলে সেখানে গিয়েও আমার কোনো লাভ হবে না বা কোনো কাজই হবে না তো সেই জন্য বলছি আপনি সঠিক সময়ে পৌঁছবেন বা এখন আপনি কি কোথাও ভাড়া গেছেন যদি ভাড়া যেয়ে থাকেন তালে সঠিক সময়ে আপনি ফিরে যাবেন তো ফিরে গিয়ে আমাকে সকাল আটটায় যে আপনার সঙ্গে কথা ছিলো তো সেই সকাল আটটার সময় আপনি আমার বাড়ির এখানে আপনার ক্যাবটি এসে উপস্থিত হবেন তো তাহলে কি আমি সঠিক টাইমে বেড়াতে পারবো এবং আমি তৈরিই থাকবো সঠিক টাইমে বেরোতে পারবো আর সঠিক টাইমে গিয়ে এখান থেকে তো প্রায় চার ঘন্টা টাইম লাগবে তো সে ক্ষেত্রে আমরা যদি হাতে একটু টাইম না নিয়ে বেরোই তালে সমস্যা হয়ে যাবে তো সেই জন্য আপনি অবশ্যই সকাল আটটার মধ্যে আপনি আমার বাড়ির এখানে চলে আসুন আপনার গাড়ি নিয়ে তালে আমিও তৈরি থাকবো এবং সঠিক সময়ে আমরা বেরোতে পারবো এবং সেখানে উপস্থিত হয়ে আমি ফ্লাইট ফ্লাইটটি ধরতে পারবো ঠিক আছে